হ্যাঁ আমি তো অ্যা অ্যাকচুয়ালি গ্রামের ছেলে বা গ্রামে থাকি এখনও পাখি দেখার যে অ্যাডভেঞ্চার এটা সত্যিই অনেকগুলো মজার গল্প আছে যেগুলো ছোটোবেলায় করতাম বা দেখতাম তো তারই মধ্যে দুই একটা বলছি আমার তো যেহেতু আমার গ্রামে বাড়ি বা আমি গ্রামে থাকি সেহেতু আমার গ্রামের মানে আমার বাড়ির পাশাপাশি অনেক গাছ আছে বাগানও আছে সেইখানে বিভিন্ন ধরনের পাখি দেখি বা দে দেখতে পাই যেমন শালিক পাখি ফিঙে পাখি দোয়েল পাখি এই ধরনের পাখিগুলো টিয়া পাখি কাকাতুয়া কাকাতুয়াটা কম দেখা যায় যদিও আমাদের গ্রাম বাংলায় পরিমাণে কম কাঠঠোকরা এই সমস্ত পাখিগুলো দেখা যায় কাঠঠোকরার বিশেষত্ব হচ্ছে ওরা ওই গাছের সেই ছালটাকে ঠুকরে ঠুকরে ওর মধ্যে যে পোকা থাকে সেগুলোকে খায় টিয়া পাখি ওদের বিশেষত্ব হচ্ছে যেমন ধরুন গাছের ফল অর্থাৎ পেয়ারা বা পেঁপে এই সমস্তগুলোকে ওরা বেশি পছন্দ করে খেতে সেগুলোও ওরা খায় আর এক ধরনের পাখি যেটা আমরা দেখতে সচরাচর খুব কমই দেখি সেটাকে পাখি বলা চলে সেটা হচ্ছে বাদুড় পাখি না বাদুড় পাখি সেটা সত্যি কথা বলতে মানে মজার তাল গাছের নিচে নিচে দিয়ে ওরা মুখটা করে পাগুলোকে লাগিয়ে থাকে সেটা দেখতে একটা দারুণ মানে খুব ভালো লাগে দারুণ লাগে মানে বিশেষত্ব বলতে গেলে এক কথায় ভাষায় বলে শেষ হবে না অনেক ধরনের বিশেষত্ব আছে যেমন মাঝে মধ্যে আমার তো গ্রামের বাড়ি তো গ্রামের সাইডে ধরুন বড়ো জলাশয় বা দীঘি আছে বা নদীও আছে তা আমার তো দীঘি আছে দীঘিতে ত প্রায় দেখি একটা মানে আপনার ওখানে কী হয় ওখানে ওই পানকৌড়ি বলে একটা পাখি আছে ওরা জলের মধ্যেই আপনার থাকে থাকার পরে সেটা ওরা ডুবে ডুব দিয়ে যায় আবার সেইখান থেকে যখন ডুব দিয়ে উঠে তখন মাছ ধরে মানে নেজে নিয়ে আসে মুখের মধ্যে একটা মাছ দেখতে এগুলো বেশ ভালো লাগে দারুণ মানে মজা লাগে আবার অনেকে কী করতাম ছোটোবেলায় একবার আমরা কী করতাম এইগুলো ওই পাখিগুলোকে আমরা ঢিল দিয়ে ওড়াতাম দিয়ে ওই মাছটাকে আমরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতাম মানে এইগুলো খুব মজা লাগতো তো এখন বেশ ভালোই ওইগুলো এখন আরও হয় না যদিও মানে ভালো লাগে বেশ ওই ধরনের গল্পগুলো এখন মাথার মানে মনে মনে ভাবলে খুব মজা লাগে তার আগে কী করতাম চড়ুই পাখি চড়ুই পাখি বা বাড়িতে যখন বাসা বাঁধত আমাদের সেই যখন খড়ের বাড়ি দিয়ে ওরা সেই খড়ের যে চালের সেই চালের নিচ দিয়ে ওরা খোঁপা করতো অর্থাৎ বাড়ি মানে বাসা বানাতো সেই বাসার মধ্যে ওরা আসতো বা মানে থাকতো এবং সে বাসার মধ্যে ওরা ডিম পা ডিম দিত ওদের সেই বাচ্চা ইয়ে হতো খাওয়া দিত এইগুলোকে আমরা খুব মানে মজা পেতাম দেখে হ্যাঁ এছাড়াও আরও এক ধরনের পাখি আছে সেটা হচ্ছে মাছরাঙা ওইটাও তো ওরও তো বিশেষত্ব শেষ হবে না মানে ওকে দেখতে এত ভালো লাগে আমরা বলি কথায় আছে না যে সব পাখি মাছ খায় মাছরাঙার নামে যায় মানে আমরা এটা জানি যে শুধুমাত্র মাছরাঙাই মাছ খায় কিন্তু আলটিমেট সেটা নয় বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পাখি কম বেশি সবাই মাছ পছন্দ করে মাছ খায় তো মাছরাঙা কী হয় মাছরাঙা পুকুরের ধারে গাছের ডালে যে গাছ থাকে সে গাছের ডালে বসে থাকে বসে থাকে ওইখান থেকে সে লক্ষ্যই স্থির করে দৃষ্টি দিয়ে এক দৃষ্টি ভঙ্গিতে থাকে যে জলের মধ্যে পুকুরে জলের মধ্যে কোথায় মাছ নড়াচড়া করছে বা কোথায় মাছ খাবারের সংগ্রহে বেড়াচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারে ওইখান থেকে নিচ দিয়ে এতটাই গতিতে আসে ছোঁ মেরে গতিতে আসে আসার পরে কী করে সেই জলের ও জলকে ভেদ করে সেই মাছটাকে তুলে নিয়ে আবার সেই গাছের ডালে চলে যায় এগুলো মানে দেখতে অসাধারণ লাগে এবং খুব ভালো লাগে ভীষণ ভীষণ মজা লাগে আর ছোটোবেলায় একটা গল্প বলি যেটা খুব ছোটো করে বলি আমি আমার বন্ধু মানে মনে পড়ে সে টিয়া পাখির খুব ভক্ত ছিল তো টিয়া পাখি সাধারণত গ্রাম্য বাংলায় ম্যাক্সিমাম গাছেই টিয়া পাখি দেখতে পাওয়া যায় বেশিরভাগ তারা অশ্বত্থ গাছে বা বট বট গাছে বরং অশ্বত্থ গাছেই বেশিরভাগ তারা বাসা বাঁধে অর্জুন গাছে বাসা বাঁধে তো খোপের মধ্যে তাল গাছেও খোপের মধ্যে তারা ইয়ে করে তো সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে আমার সেই বন্ধুটা মানে ওই টিয়া পাখি মানে এত কান্নাকাটি করতো তো ও যে কোনো তাল গাছ দেখলে বা এ করলেই ভাবতো যে এইখানে টিয়া পাখি আছে তো ও যে কোনো জায়গাতেই ও টিয়া পাখিকে সেখান বাচ্চাগুলোকে নিয়ে এসে বা টিয়া পাখিকে ধরে নিয়ে এসে যে বাড়ির মধ্যে রাখত বা এ করতো পালন করতো এ বেশ ভালো লাগে এই বাড়ির মধ্যে টিয়া পাখি বা পায়রা এই ধরনের পাখিগুলো মানে পালন করলে বেশ ভালোও লাগে এসে